হ্যাঁ বলুন আচ্ছা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি বলুন আমি এই বিষয়ে কাজ অনেকবার করেছি অনেক জায়গাতেই করেছি

আচ্ছা আপনি একটু বলবেন কী কী বিষয়ে আমাকে কাজ করতে হবে কীভাবে থাকতে হবে কতক্ষণ থাকতে হবে বা আপনি কতটা কী দেবেন হ্যাঁ দুজনকেই দেখাশোনা করতে বাবা মা দুজনকেই আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি পারবো আপনি নিঃসন্দেহে আমাকে আচ্ছা হুম ঠিক আছে আপনি আমাকে হ্যাঁ আচ্ছা আপনি আমাকে ভরসা করতে পারেন আমি এই বিষয়ে কাজ করেছি বা আমার অভিজ্ঞতা আছে আমি পারবো ঠিক আছে কোনো অসুবিধা কিছু নেই আর আপনি তাও মাসে কী রকম কী দেবেন একটু যদি পরিষ্কার কথা বলতেন আমারও সুবিধা হতো হ্যাঁ আপনি তাও কী রকম কী দেবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই করেছি আচ্ছা আপনি খুশি মনে আমার কাজ দেখে একটু বিবেচনা করে দেবেন না আমি ঠিক দায়িত্ববান মতো কাজ করবো আর আমি তো এমনি ভরসা করতে পারেন আর আমাকে ভরসা করে যেতেও পারেন আমি ঠিক লক্ষ্য রাখবো ঠিক আছে আপনার বাবা মাকে যত্ন নেবো আপনি বিবেচনা করে একটু পরিশ্রমটা দেবেন হ্যাঁ যেন আমারও পোষায় আর আপনারও আপনিও খুশি থাকেন ঠিক আছে আর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর ওনারা খুব অসুস্থ নন তো না কন্টিনিউ আমাকে থাকতে হবে সারাদিন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা সারাদিন কী আমাকে থাকতে হবে না কিছুক্ষণ সময় দিলেই চলবে সাতবেলা নাকি না চব্বিশ ঘণ্টাই রাত্রে ডিউটি করতে হবে নাকি তাহলে আমি কালকে যাচ্ছি ম্যাডাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তবু আমি কালকে যাচ্ছি কালকে এমনি বাড়িতে থাকবেন তো ঠিক আছে তাহলে পরিষ্কার কথা হবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে খুব ভালো হয় কালকে আমি আপনার সঙ্গে গিয়ে কথা বলছি হ্যাঁ আচ্ছা আমার যে সমস্যাগুলো আছে সেগুলো আপনাকে বলবো হ্যাঁ আপনি বিবেচনা করে ব্যবস্থা করবেন ঠিক আছে ম্যাম আর কিছু বলবেন ম্যাম রাখছি ম্যাডাম আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন